হ্যাঁ দাদা বলছি যে দু তিন দিন পরে আমার বাড়ির একটা অনুষ্ঠান আছে মানে বিয়ে আছে আমি আপনার কাছ থেকে সবজি নিতে চাই তো আপনার দোকানে কী কী সবজি আছে একটু বলতে পারবেন না আমার বাঁধাকপি পাঁচ কেজি ফুলকপি পাঁচ কেজি তো ক্যাপসিকাম পাঁচ কেজি বোলছি সজনে ডাঁটা কি পাওয়া যায় এখন আপনার দোকানে না সেটা দাম নিয়ে কোনো প্রবলেম নেই ওই পাওয়া যাবে কি সেটাই জিজ্ঞেস করছি আর কড়াইশুঁটি ক্যাপসিকাম পাঁচ কেজি আর টমেটো পাঁচ কেজি লঙ্কা পাঁচ কেজি উচ্ছে পাঁচ কেজি এই পাঁচ কেজি করে করে লাগবে আর ঠিক টাইমে ডেলিভারি সকালবেলা লাগবে আমাদের মেনলি সকালবেলা ডেলিভারি পাওয়া যাবে তো ওই দশটা নাগাদ আচ্ছা আপনার দোকানে ওই কড়াইশুঁটি ছাড়া যে শুকনো যে কড়াইশুঁটিগুলো হয় না জলে ভিজালে ইয়ে হয়ে যায় সেগুলো আছে মানে জলে ফোটালে সেরকম কড়াইশুঁটিগুলো প্যাকেটগুলো পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়েই কথা বলছি আপনার দোকানে ঠিক আছে আর রাঙা আলু এখন নতুন রাঙা আলু উঠেছে তো মানে ওই লা আলুগুলো পাওয়া যাবে কি আর টমেটো টমেটো কিন্তু একটু বেশিই লাগবে ওই আছে তো আপনি সকালবেলা আবার বলবেন যে এই এই জিনিসগুলো নেই ওই কারণে আগে থেকে আমি বলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে গিয়েই কথা বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে